আমার জীবনের অনেকগুলোই ভাল দিন হয়েছে তার মধ্যে একদিন আমার মনে পড়ছে যেটা আমার সবথেকে ভালো দিন জীবনের ক্লাস নাইনে ক্লাস নাইনে আমার একটি বন্ধুর সাথে দেখা হয়েছিল প্রথমবার তার সাথে ঝগড়া হয়েছিল প্রথমে তারপর কিছুদিন ঝগড়া চলতে চলতে তার সাথে বন্ধুত্ব হয়েছে তারপরে আমি ওকে ভালোবেসেছিলাম এখনও বাসছি সেই দিনটি আমার মনে আসছে এখনও পর্যন্ত সেই দিনটি আমার সবচেয়ে ভালো দিন হয়েছিল কারণ তার সাথে প্রথমে ঝগড়া হওয়ার পরেও তার সাথে পরে বন্ধুত্বটা আরও বেড়েছে গভীর হয়েছে ওই জন্য আর জীবনের সবচেয়ে খারাপ দিন হচ্ছে ক্লাস টেনে আমি আমার বন্ধু একই বেঞ্চে বসেছিলাম আমার বন্ধুটি ভুল করেছিল কিন্তু তার জন্য আমি শাস্তি পেয়েছিলাম ম্যাম আমাকে অনেক বকেছিল কিন্তু আমার সেটিতে কোনো ভুল ছিলই না আসল ভুল ছিল আমার বন্ধুটার বাইরে দাঁড় করিয়ে দিয়েছিলেন আমাকে ওকে কিছু বলেনি তার জন্য আমি ম্যামের কাছে অনেক বকুনি খেয়েছি সেই জন্য ওই দিনটি অনেক খারাপ গিয়েছিল আমার জন্য বন্ধুদের সামনে বাইরে দাঁড় করিয়ে দিয়েছিলেন বন্ধুরা এটা নিয়ে মজা করেছিলেন ওই জন্য ওই দিনটি আমার আজও মনে আছে